ইন্টারনেট আসার পর আমাদের অনেক সুবিধা হয়েছে ব্যাঙ্কের ব্যাঙ্কিংয়ের কাজ কর্মক্ষেত্রে তো অনেক সুবিধা আমাদের অনেক লাইন দিয়ে দাঁড়াতে হয় না সমস্ত বাড়িতে বসে কাজ করতে পারা যায় টাকা জমা দেওয়া টাকা ট্রান্সফার করা অনলাইনে জন্যে এই সব সুবিধাটা আমাদের হয়েছে আর ব্যাঙ্কের ক্ষেত্রে তো বেশি সুবিধা হয়েছে যেরকম টাকা তোলা টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠানো মানে লাইন দিয়ে যে দাঁড়িয়ে তুলতে হতো সেই প্রবলেমগুলো আর হয় না এখন ইন্টারনেটের মাধ্যমেই সমস্তটা পাঠিয়ে দেওয়া হয় আর ইন্টারনেট আসার পর অনেক মানুষের যে লাইন দিয়ে দাঁড়াতে হতো ভিড়ে সেগুলো এখন সহ্য করতে হয় না সমস্ত কাজটাই বাড়িতে বসেও করা যায় আর সমস্ত সুবিধা সমস্ত কিছুতে সুবিধাও আছে ইন্টারনেট ইন্টারনেট আসার পর ব্যাঙ্কে আর অত লাইন দিয়ে দাঁড়াতে হয় না ব্যাঙ্কের স্টাফদের এত চাপ পড়ে না আর কেউ ভিড়ের মধ্যে কাজ করতে হয় না ফাঁকার মধ্যে থাকে এভাবে কাজ সমস্ত কাজ করতেই সুবিধা হয়